নমস্কার দাদা আমি হাওড়া বাগনান থেকে সব্যসাচী বলছিলাম হ্যাঁ বলছি এটা কি মণ্ডল রেস্টুরেন্ট হ্যাঁ দাদা বলছিলাম দাদা আমার একটা অভিযোগ ছিলো ব্যাপারটা হচ্ছে আমি পাঁচ প্যাকেট বিরিয়ানির অর্ডার করেছিলাম কিন্তু কোনোরকম স্যালাড প্রোভাইড করা হয়নি আমাকে হ্যাঁ বাড়িতে গেস্ট এসেছে এখন আপনাদের রেস্টুরেন্টের নাম শুনেছিলাম অনেক কিন্তু আপনারা শুধু বিরিয়ানিটা পাঠিয়ে দিলেন কোনো স্যালাড নেই এটা কেমন ব্যাপার হলো হ্যাঁ দেখুন এবার কি করবো বলেত গেস্ট তো এসেছে আমার বাড়িতে এখন তাদেরকে এইভাবে শুধু বিরিয়ানি দেওয়া যায় একটা যদি স্যালাড সঙ্গে না থাকে হ্যাঁ আমি তো আপনাদের রেস্টুরেন্টের অনেক নাম শুনেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আরেকটা কথা এটা আমার এক বন্ধুর দাদার রেস্টুরেন্ট এটা বুবাইদা রেস্টুরেন্ট তো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুবাইদাকে একটু ফোনটা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আমি হোল্ড করছি অসুবিধা নেই হ্যালো বুবাই দা আমি সব্যসাচী বলছিলাম চিনতে পেরেছো হ্যাঁ আমি সৌমেনের ভাই হ্যাঁ বুবাইদা আমি হ্যাঁ একটা তোমার রেস্টুরেন্টের এগেন্সটে একটা কমপ্লেন আছে আমার বলছিলাম হ্যাঁ পাঁচ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানি আমি দুটো অভি একটা না দুটো অভিযোগ আপনার রেস্টুরেন্টে বিরুদ্ধে করবো যে পার্সেল পাঠানো হচ্ছে এটা লো কাটাগরি প্রথমত আর দ্বিতীয়ত স্যালাড পাঁচটা বিরিয়ানির সময় কোনো স্যালাড পাঠানো হয়নি আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়িতে আমার গেস্ট এসেছে এবার স্বাভাবিক ভাবে আমার বাড়িতেও স্যালাড তৈরির কোনো সরঞ্জাম সেইভাবে কিছু নেই এখন এই মুহুর্তে প্যাকেট খুলে দেখি কোনো রকম সালাড নেই হ্যাঁ এটা দেখেও তো খারাপ লাগলো তোমার রেস্টুরেন্টের নাম তো আমি অনেক শুনেছি এরম জিনিসটা কেমন দেখেই তো কেমন লাগলো যেটা একটা অন্য রকম জিনিস হয়ে গেলো না

আর না ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই কিন্তু এটা দেখবে পরবর্তীতে যাতে এরকম না হয় আর জাস্ট এটা জানানোর জন্যেই তোমাকে ফোন করা ঠিক আছে দাদা ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে বাই